আমার বাড়িতে অনেক গাছপালা লাগানো আছে কারণ গাছপালা এই জন্যই লাগিয়েছি আমি সেখান থেকে অনেক বা অনেক ঔষধ জাতীয় গাছপালা লাগানো আছে সে গাছপালার ফল ফুল থেকে বা পাতা গাছগাছালি থেকে অনেক ঔষধ তৈরি হয় বা আমি তৈরি করি সেই জন্যেই আমি অনেক গাছপালা লাগিয়েছি এবং তুলসী গাছ বাকস গাছ এই সমস্ত গাছপালা লাগিয়েছি যাতে এই গাছ থেকে ঠাণ্ডা সর্দি জাতীয় লেগে গেলে এইগুলো দিয়ে যাতে সুস্থ হয়ে যায় এইরকম গাছপালা লাগিয়েছি আমি এবং আরও অন্যান্য গাছ লাগিয়েছি যেগুলো থেকে মানুষের রোগ যাতে সুস্থ হয়ে যায় ওষুধ তৈরি হয় এবং আমি যদি কোথাও বেড়াতে চলে যাই অনেক দিনের জন্য বা কাজের জন্য আমাকে যদি বাইরে কোথাও যেতে হয় সেই জন্য আমি অনেক প্রস্তুতি নিয়েই যাই কারণ আমি বাড়িতে বলে যাই সেইগুলোর যাতে ভালোভাবে দেখাশুনা করতে পারে সেই গাছপালার যেমনভাবে আমি দেখাশুনা করি গাছপালাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় করি সমস্ত খাবার দিয়ে বা অন্যান্য সার কীটনাশক বা জল টল দিয়ে যেভাবে যত্ন করি তাতে বাড়ির লোককেও আমি বলে যাই যাতে সেইভাবেই যেন সেই গাছপালাগুলির যত্ন করে এইভাবেই যত্ন করা হয় আমার বাড়ির গাছপালাগুলোকে